রাত্রেবেলা পেঁচা দেখেছি দেখে যাদের নাকি পেটে বাচ্চা থাকে তাদের মাথার উপর দিয়ে উড়ে গেলে নাকি অসুবিধা হয় ওই জন্য করে তেরে দিই পাশে একটা বাঁশ বাাগান আছে ওখানে অনেক রকম পাখি কিচির মিচির কিচির মিচির আবার লাইট মেরে দেখি যে হচ্ছে কিছু নেই লাইট মেরে দেখি তো পাখি টাখি আছে কি পেঁচা অনেক সময় রাত্রেবেলা দেখি তাল গাছে বসে রইছে ওই জন্য করে লাইট মেরে দেখি পেঁচা মাঝে সাঝে কু কু করে ডকে ভালোই লাগে দেখতে আসলে পেঁচা মাঝে একদিন আমাদের একদিন ঘরের চালে এসে বসেছে ওই জন্য ভয়তে বাচ্চা কাচ্চারা ভয় করে ওই জন্য করে তেড়ে দিয়েছিলাম ফের একদিন এসে বসেছে দিয়ে বসলে আমি ফের আবার তেড়ে দিয়েছি আমার মা বলছে বলে পেঁচা আসা খুবই ভাক খারাপ যাদের বাচ্চা কাচ্চা থাকে তাদের ওই জন্য ওই জন্য করে বাচ্চা কাচ্চাদের সামনে ডাকে পেঁচা থাক পেঁচা আসা মানে খুব খারাপ জিনিস ওই জন্যই করে পেঁচা তেড়ে দেয় সবাই পেঁচা পেঁচা দেখেছি পেঁচা ভালোই দেখতে দেখতে ভালো লাগে কিন্তু আসলে খুবই ভয় বাচ্চারা খুবই কাঁদে দেখলে বাচ্চারা ঘুমাতে পারে না রাত্রেবেলাায় এসে ডাকে কাছে ডালে ওই জন্য করে খুব ভয় লাগে আমারও মাঝে সাঝে খুবই ভয় লাগে আমি আবার গাছে লাইট মেরে দেখি পিচা বসে আছে দু তিনটে ফের আবার তাড়িয়ে দিই ঢিল মেরে ঢিল মেরে কী করবো